হ্যাঁ মাছ ধরাকে পেশা ও ভালো সহজ করার জন্য সরকারের কাছ থেকে সহযোগিতার প্রয়োজন রয়েছে কারণ মাছ ধরতে বা মাছের ব্যবসা বাণিজ্য করার জন্য বা সেটা পেশা হিসাবে নেওয়ার জন্য তার জন্য প্রচুর কর্ম করতে হয় এবং বিভিন্ন রকমের চাষবাসও করতে হয় মাছের দিক থেকে বিভিন্ন তাদের যত্ন এবং তাদের খাবার দেওয়া এবং তাদের রোগ প্রতিরোধের জন্য ওষুধ দিতে হয় এবং যার কারণে যার কারণে সেটাকে পেশা হিসেবে মাছ চাষ সবাই করতে পারে না তো সেক্ষেত্রে সরকার যদি বিভিন্ন তহবিল বা অনুদানের মাধ্যমে আমাদেরকে সাহায্য করে থাকে তো আমরা মাছ ধরাকে পেশা হিসাবে নিতে পারি এবং সেটা সহজ করার জন্য সরকারের বিভিন্ন অনুদান ও তহবিলের মাধ্যমে সেই জিনিসগুলিকে সহজ করা বা দৃষ্টিপাত করাটা প্রয়োজন রয়েছে যার যাতে আমরা মাছ ধরাটাকে পেশা হিসাবে নিতে পারি এবং পরবর্তীকালে মাছকে নিয়ে আমরা বিভিন্ন রকমের শিল্প ইত্যাদি তৈরি করতে পারি তো সেইক্ষেত্রে সরকারের সহায়তার খুবই প্রয়োজন রয়েছে